আমি অনলাইনে যে খাবারটি অর্ডার করেছি সেই খাবারটি আমার দাদা এসে বলল সেও সেই খাবারটি অর্ডার করেছে মানে একই খাবার দুজনে অর্ডার করেছি ভাই বোনের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব নয় তার জন্য দাদা বলল আমার খাবারটি ক্যানসেল করে দিতে তাই আমি আমার খাবারটি ক্যানসেল করে দেওয়ার জন্য জন্য জোম্যাটো যেই অ্যাপে করেছিলাম সেই অ্যাপে বললাম যে ফোনপে বা গুগুল পের মাধ্যমে আমার টাকাটা পাঠিয়ে দিলে ভালো হয় কারণ এক দিনে এত খাবার খাওয়া সম্ভব নয় আমি অন্য কোনো দিন আরও অর্ডার দেব আজকে দাদা যে খাবারটা অর্ডার দিয়েছে সেই খাবারটাই খাব